পোলট্রি পণ্য প্রক্রিয়াকরণের অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে সাধারণত কতগুলি পদ্ধতি আমাদের গ্রামে এদিকে দেখা যায় সাধারণত বাড়িতে অনেকে পোলট্রি ফার্মিং করেন স্থানীয় বাজারে বিক্রি করার জন্য এবং তারা সেগুলি বাজারে নিয়ে গিয়ে সরাসরি বিক্রি করেন এবং অনেকে গ্রামের সাধারণ মানুষ তাদের বাড়িতে গিয়ে সরাসরি পোলট্রি ফার্মের থেকে পোলট্রি কিনে আনেন এবং এগুলো বাড়িতে নিয়ে এসে তারা নিজে হাতে কেটে সেগুলো খাওয়ার জন্য ব্যবস্থা করেন এবং অনেকে সেখান থেকে গিয়ে কেটে নিয়ে আসে বা জবাই করে নিয়ে আসে এদের গুণমান যথেষ্ট ভালো হয় এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সেটাকে ইনজেকশান করে তাদের ওজন দ্রুত বৃদ্ধির জন্য ইনজেকশান করে যা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভালোভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে এগুলো আমরা পেতে পাই এবং কসাই করেও এগুলো সাধারণত আমাদের গ্রামে বিক্রি হয় না সাধারণত মাংস কেটে বা জবাই করে মানুষ বাজার থেকে নিয়ে আসে